আমি আজ থেকে চারদিন আগে একটি সবুজ রঙের টিশার্ট কিনি এই টিশার্ট আমি কিনি আমাদের শহরের একটি বিপণির থেকে টিশার্টটা আমার খুবই পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার বেশ কিছু কারণ আছে সবথেকে প্রথম যে কারণ সে কারণটা হচ্ছে এর রং সবুজ রংটা বেশ হালকা এবং যেটা সুবিধের সেটা হচ্ছে যে এই রংটা এই সাঙ্ঘাতিক গরমে প্রথম কথা চোখে লাগে না এবং দ্বিতীয় কথা খুব উজ্জ্বল নয় যার ফলে আপনি এই জামাটি পরে খুব সহজেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারবেন অনেক জামায় এমন রং থাকে যে প্রায় এক কিলোমিটার দূর থেকে সেই জামা পরে কেউ আসলে তাকে চেনা যায় এই জামাটি সেরকম নয় এই রংটি খুবই সুন্দর চোখের খুব আরাম